পশ্চিম বর্ধমান জেলার প্রধান সামাজিক কল্যাণ ও উন্নয়ন কর্মসূচি এবং উদ্যোগগুলির মধ্যে প্রধান হলো নারী সশক্তিকরণ এবং এই নারী সশক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা পরিকল্পনাটা রূপায়ণের ফলে নারীদের বিভিন্ন দারিদ্র্যসীমার নিচে যে আর্থিক অবনতি রয়েছে সেখানে আর্থিক সশক্তিকরণ ঘটছে নারীরা নিজস্ব পাকা স্থায়ী আবাস পাচ্ছেন এবং বিভিন্নরকম সামাজিক যে উন্নয়ন প্রকল্পগুলি তাতে তারা সামগ্রিকভাবে উন্নতি লাভ করতে পারছেন আমাদের এই জেলার মধ্যে যে সমস্ত গ্রামগুলি রয়েছে বিভিন্ন দূরে প্রত্যন্ত এলাকায় সেই সমস্ত জায়গায় সরকার তাদের সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছেন বিশেষ করে নারী কেন্দ্রিক যে সমস্ত পরিবারগুলি

নারীদের উপর নির্ভরশীল সেক্ষেত্রে তাদের পাকা একটি বাসস্থান হওয়ায় তারা হাসি মুখে হাসি ফোটাতে পারছেন এবং গোটা পরিবার তার দ্বারা উপকৃত হচ্ছে এবং তাদের ছেলেমেয়েরা তাদের নেক্সট পরবর্তী জেনারেশন পরবর্তী প্রজন্ম শিক্ষার জন্য এবং স্বাস্থ্য উন্নতির জন্য বিভিন্ন সরকারি পরিকল্পনাগুলোর সাহায্য পাচ্ছেন যার ফলে সামগ্রিকভাবে একটি পরিবার তথা একটি গ্রামের সশক্তিকরণ ঘটছে এই এমপাওয়ারমেন্ট এবং সশক্তিকরণ প্রক্রিয়ায় সরকার যথেষ্ট প্রশংসনীয় কাজ করে চলেছেন এবং আমরা যারা এই জেলার বাসিন্দা তারা অত্যন্ত আনন্দিত এই সমস্ত দারিদ্র্যসীমার নিচের লোকেদের আর্থিক এবং সামাজিক সশক্তিকরণ দেখতে পাচ্ছি আমরা